হ্যালো হ্যাঁ দিদি বলছি আমাকে কাল দুধ লাগবে আমার আপনি কি দিতে পারবেন হ্যাঁ কিন্তু কী বলুন তো আমি হঠাৎ করে একটা চা দোকান খুলেছি তো এরপর আমি শুনলাম যে আপনি দেশি দুধ দেন আর আপনার দুধটাও ভালো সেই জন্যেই ফোন করলাম যদি পাওয়া যায় ভালো হবে ঠিক আছে হুম হ্যাঁ আমি হ্যাঁ আমার তো তিন লিটারের মতো দুধ দরকার কত করে আপনি নেবেন বলুন হ্যাঁ একটু দেখে করুন দিদি অনেকটাই তো দুধ নিচ্ছি বুঝতেই পারছেন নতুন দোকান খুলেছি অনেক খরচা আছে যদি একটু কম করেন অনেকটাই তো দুধ নিচ্ছি আর আপনার কাছেই নেব আমি হ্যাঁ আমার চা দোকান মানে সকালেই খুলতে হবে তো ওই যদি সকাল বেলা একটু তাড়াতাড়ি যদি পাঠিয়ে দেন তাহলে ভালো হবে উম ছটার মধ্যে আসতে পারবেন আচ্ছা আর আমার দোকানটা কোথায় আপনি জানেন তো আচ্ছা ঠিক আছে